হ্যাঁ আমার মনে হয় একটা মাছ ধরার সময় একটা জাল বা এবং আমাদের এখানে বলে যেটা বরশিতে ছিপ গেথে ছিপে এই একটা লাঠিতে বড়শিতে গেথে সেটা মাছ ধরে আমাদের এখানে এই দুটোই দরকার জাল এবং ওই ছিপ আমরা ছিপ দিয়ে মাছ ধরি এবং বস জাল দিয়েও ধরি যখন জাল দিয়ে আমাদের বাড়িতে যেহেতু বেটা ছেলেরা আছে বেটা ছেলেরা ওরা জাল দিয়ে ধরে আর আমরা যখন মেয়েরা যখন বেটা ছেলেরা বাড়িতে থাকে না তখন আমরা বড়শি দিয়ে বসে বসে মাছ ধরি এটা আমাদের কাছে খুব উৎসাহিত একটা ইয়ে ব্যাপার আমরা ছিপ দিয়ে বসে বসে মাছ ধরছি যখন একটা আটার চার আর কি গমের আটা বা ময়দার আটা একটা হালকা জল দিয়ে সেটাকে ছেনে ছেনে একটু যেরকম পিঠে বানায় যেরকম সেরকম করে সেটা ওই বরশির গায়ে লাগিয়ে সেটা আমরা জলে ফেলে দিই জলে ফেলে দিলে মাছ যখন ওটা খেতে আসে যখন মাছের গালে কেঁটে যায় সেটা আমরা তখন টেনে তুলি সেটা আর কি আর এটা আমাদের কাছে খুব উৎসাহিত একটা ব্যাপার ছিপে করে মাছ ধরেছি আমরা সবাই মিলে অনেক একদিন সবাই মিলে বসে বসে মাছ ধরি আমাদের বাড়িতে আমার ছোটো ছোটো বোনেরা আছে তারা আছে তারা আমরা সবাই মিলে এক জায়গায় বসে বলি মাছ ধরেছি এই দেখ দেখ মাছ ধরেছি মাছ ধরেছি করে আমরা খুব আনন্দ করি একটা যদি মাছ ওটে বা বা মাছ ধরো উঠতে গিয়ে ওঠেনি তখন আমরা খুব চিল্লে চিল্লে ওটে আর আমাদের যে ইয়ে আছে স্লোগান বলতে আমাদের কোনো কিছু নেই আমরা মাছ ধরতে গিয়ে কোনো গান টান অবশ্য করি না যে ওই এইটা বলি যে ওই মাছ উঠেছে সবাই দেখবি আ সবাই দেখবি আয় মাছ উঠেছে এটাই আমরা বলি আর কি আমাদের কোনো কিছু আমরা বলি না মাছ ধরতে গ আমাদের খুবই আনন্দ লাগে আর খুবই ভালো লাগে এটা যে আমরা মাছ ধরেছি একটা ইয়েতেতে বড়ো বড়ো মাছ যখন ভাসে চোখের সামনে সেটাও দেখতে খুবই ভালো লাগে আমাদের আর আমরা দেখতেও খুব ভালোবাসি আর যখন ছিপে মাছ ওঠে তা তখনও আর যখন আমাদের বাড়িতে বাড়িতে যখন ছেলেরা যখন জাল ফেলে তখন তখন যখন বড়ো বড়ো মাছ ওঠে তখন আমাদের খুব ভালো লাগে এবং খুব দেখতেও খুব সুন্দর লাগে বড়ো বড়ো মাছ আর রান্না করলে খেতেও তো অসাধারণ লাগবে তাই না এটাই আমার বলার ছিলো